হ্যাঁ আমি আমার একটা সমস্যার কথা বলছি আমি যখন স্কুলে যাচ্ছিলাম অনেকটা দূর আমাকে যেতে হয় প্রায় কুড়ি বাইশ কিলোমিটার কিন্তু যাওয়ার ফলে আমি দেখা গেল আমি অনেকটা দেরিতে সময় স্কুলে পৌঁছলাম আর সেই সময় সেই স্কুলে আমাদের ব্লক থেকে পরিদর্শক এসছিলেন তাই আমি একটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম একটা খারাপ সময়ের মধ্যে নিজেকে আগ্রহ পাচ্ছিলাম না স্কুলে ঢোকার ঢোকাতে কিন্তু সেই সময়টা যখন আমার কাছে এতটাই খারাপ এতটাই নিজেকে অযোগ্য বা অন্যভাবে একটা খারাপ মনে করছিলাম এবং বিভ্রান্ত হচ্ছিলাম তখন ওই দুজন আমাদের ছিলেন যিনি আমার পরিচিত একজন আমাদের স্কুলের সভাপতি তিনিই আমাকে রক্ষা করলেন আমি কিছু বলার আগে উনিই বলে দিলেন যে দিদিমণি অনেক দূর থেকে আসেন স্কুলে কোনও মানে অনুপস্থিতির হারও নেই এবং যথাযথভাবে শিক্ষা দিয়ে স্কুলের ছেলেমেয়েদেরও ভালোবাসে কিন্তু আজকে বিশেষ কারণে হয়েছে এটা তো হতেই পারে সাময়িক ঘটনা কোন একটা দিনের প্রেক্ষাপটে এটা হয়েছে এবং আমি তারপরে বলি যে না আসার সময়ে একটা বড়ো অ্যাক্সিডেন্ট হয় যে জন্য রাস্তা অবরোধ হয়ে গেছিলো কিছুতে বাস আসতে পাচ্ছিল না এই কারণেই আমার দেরি হয়েছে আর এইভাবে বলে উনিও খুব ঠান্ডা মাথায় আমাকে একটু ধীরে বসতে বলে পাখার হাওয়া খেতে আমাকে বরঞ্চ আশ্বস্ত করেন আর আমি সেই অসময় থেকে সুসময়ে ফিরে আসি